কিছুদিন আগে অঞ্জলি বস্ত্রালয় নামে একটি দোকান থেকে আমি একটি কুর্তি কিনেছিলাম তো কুর্তির সুতির কুর্তি তো সেটি এতো সুন্দর যে আমার পরেও খুব ভালো লাগছে এবং দেখতেও খুব সুন্দর আর এটি দেখেও আর আমার বান্ধবীরা বলেছে যে তারাও এরকমই কিনতে চায় তো কেনার জন্য আমি তাদেরকে বললাম যে এই জায়গায় যাওয়ার জন্য এবং এটি সত্যি আমারও ভালো লেগেছে খুবই ভালো লেগেছে